আমার জেলার একশো শতাংশর মধ্যে নব্বই শতাংশ আমাদের আমাদের এই স্থানীয় এলাকায় পূজা অর্চনা হয় কারণ বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেই উৎসব এবং ঐতিহ্য সম্প্রদায় আমাদের জেলার বিভিন্ন স্থানে সেই অনুষ্ঠিত হয় এবং সেই বিভিন্ন স্থানে নিজের সংস্কৃতিকে তুলে ধরা হয় এবং সেখানে আমরা আনন্দ সহকারে আমরা সেই পূজা অর্চনা করে থাকি যেমন বছরে আমাদের সব থেকে বড়ো উৎসব উদযাপিত হয় বাঙালির দুর্গা পূজা যেটি আমাদের চারদিন ধরে চলে যেখানে বিভিন্ন পর্যটকরা এসে সেখানে উপস্থিত হয় সে আমাদের পূজা অর্চনা দেখে এবং এমনকি সেই পূজার মধ্যে ধুনুচি নাচ আর তারপর বিভিন্নভাবে পূজা অর্চনা করা হয় এমনকি আমাদের যেমন অসুর বধ সেই সেই সব কাহিনি আমাদের শোনানো হয় সেই হিসেবে আমরা ধর বাঙালির বারো মাস তেরো পার্বণের মধ্যে আমাদের সবথেকে বড়ো উৎসব দুর্গা পুজো সেই দুর্গা পুজো আমরা খুবই যথারত সুন্দরভাবে বা আলোচনা করে থাকি এবং পরিবেশন করে থাকি